আমার সাথে আমার যেই প্রথম পণ্যটি রয়েছে সেটি হলো একটি স্ক্রু ড্রাইভার এই স্ক্রু ড্রাইভারটি আমার কাছে অনেক দিন ধরেই রয়েছে এটি আমি প্রায় চার বছর পাঁচ বছর আগে আমাদের গ্রামের মেলাতে কিনেছিলাম তারপর থেকে এই স্ক্রু ড্রাইভারটি প্রায় আমার সাথেই রয়েছে এটা আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করে যখন আমার কোনো কিছুর নাট লোল হয়ে যায় সেইক্ষেত্রে সেই নাটটি আঁটার জন্য এই স্ক্রু ড্রাইভারটি খুবই কাজে লাগে এছাড়া কোনো ইলেকট্রিকের যখন কাজ করি সেই ক্ষেত্রেও এই স্ক্রু ড্রাইভারটি আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করে বলতে পারেন এক কথায় যে কোনো ছোটো বা বড়ো কাজে এই স্ক্রু ড্রাইভারটি আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করে এবং বাড়ির যে কোনো ছোট খাটো কাজ যেটা ইলেকট্রিকের বা অন্যান্য কিছু সেই ক্ষেত্রে আমরা অন্য কোনো মিস্ত্রিকে না ডেকে এই স্ক্রু ড্রাইভারটির সাহায্যে সেই কাজগুলো অনায়াসে করে নিতে পারি এমনকি এটাও পরীক্ষা করতে পারি যে কোনো তারেতে কারেন্ট আসছে কি না এই স্ক্রু ডাইভারটির সাহায্যে আমরা সেটাও পরীক্ষা করে দেখতে পারি তাই বলা যেতে পারে এই স্ক্রু ড্রাইভারের গুরুত্ব আমার কাছে প্রায় অপরিসীম